হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু বলছেন ইয়ে আপনি কটা দিয়ে চেম্বারে বসবেন কটার দিকে আপনি চেম্বারে বসবেন আমার তো একটু অসুবিধা পায়ে ব্যথা প্রচুর পায়ের হাঁটুতে ব্যথা ওইরকম যন্ত্রণা হয় আর এর তাহলে দেখাব ভাবছিলাম তো কালকে আপনি থাকবেন হ্যাঁ দেখিয়েছিলাম তো আমাদের সামনে হসপিটাল আছে ওখানে দেখিয়েছিলাম হ্যাঁ ব্যায়াম একটু দেখিয়েছেন ওই একটু আধটু ব্যায়াম করি এক্স রে এক্স রে করতে বলেছিল ওই ডাক্তারবাবু না এক্স রে তো করানো হয়নি তাহলে কি এক্স রে করাব তবে করাতে হবে তো এক্স রে তো ওই টাউনে যে গাছিতালা ওইখানে কি এক্স রে করাব সারদা সারদাতে দিয়ে আপনি পরশু বসছেন চেম্বারে নাম লেখাতে হবে না ওখানে গেলেই দেখানো যাবে আমার বাড়ি ওই পলাশচাবড়ি কী বলছেন শুনতে পাচ্ছিনা কী তাহলে নাম লেখানোর সময় দিতে হবে না ওখানে রু যখন দেখা হবে রুগির তখন হুম তাহলে আগের দিনে নাম লেখানো হয়ে যাবে নাম লিখিয়ে দেব দিয়ে ওই পরশু দিন দেখাব খুব যন্ত্রনা হচ্ছে হতে হতে অনেকদিন পর্যন্তই মানে ওই ডাক্তারের ওষুধ খাচ্ছি কিছু অসুবিধা বুঝতে পারছি না ওই জন্যে আপনার কাছে একটু দেখাব হুম নামটা কি বলতে পারব না ওষুধের প্রেসক্রিপশন তো আনা হয়নি আমার সথে নেই ওই জন্যে নামটা বলতে পারছি না কিন্তু ওষুধের প্রেসক্রিপশনটা থাকলে হয়ত বলতে পারতাম কিন্তু প্রেসক্রিপশন তো নেই আমার কাছে পায়ে সে একটা এমনি পরার জন্য মোজা টাইপের দিয়েছে ঠিক আছে স্যার তাহলে